সুতির জামা কিন্তু গরমে প্যাচপ্যাচে ঘামে জামাটি একবারে নাতার মত হয়ে গেছে এখন মনে হচ্ছে সুতির জামা না কিনে বরং বাজারে যে সমস্ত জামাগুলো এখন চলছে সেগুলো কেনাটাই ভালো ছিল